আমার হাইক করার জন্য আমার প্রিয় ভূখণ্ড হচ্ছে পাহাড় আমি মুকুটমণিপুরে বেড়াতে গেছিলাম সেখানে গিয়ে ওই ছোট্ট ছোট্ট পাহাড় আছে না ওই পাহাড়ে আমি উঠছিলাম ওই পাহাড়ে শ্যু পরে উঠতে হয় যদি এমনি জুতো পরে ওঠা হয় তাহলে কিন্তু জুতোটা ছিঁড়ে যেতে পারে তাই শ্যু পরে উঠতে হয় ওই পাহাড়ে মুকুটমনিপুরে ওই নদীটা আছে নদীটার পাশ থেকেই এই পাশাপাশি মোটামোটি আধা ঘন্টা রাস্তা গেলেই একটা শিব মন্দির আছে ওই শিব মন্দিরটা যাওয়ার জন্য ওই প্রথমে ওই ভ্যান রিক্সাতে সাথে গেছিলাম তারপর ওই পাহাড়ে ধাপ করা আছে ওই ধাপে ধাপে একটার পর একটা ধাপ উঠার পরে তারপরে একসময় দেখলাম শিব বাবা বসে আছেন ওনাকে দর্শন করে আবার যথারীতি নেমে এলাম কিন্তু যাদের আমি একটা জিনিস লক্ষ্য করে দেখলাম যাদের পায়ে শ্যু ছিল না তাদের কিন্তু জুতোগুলো মাঝে মাঝে দেখছি এক একজনের ছিঁড়ে গেছে তাদের কিন্তু ফেরার সময় খুব মুশকিল তাই ওই পাহাড়ে ওঠার জন্য খুব শ্যু চাই শ্যুটা অবশ্যয় চাই ওই মুকুটমনিপুরটা আমার খুব খুব ভালো লেগেছিলো ওই পাহাড় ছিল নদী ছিল ওগুলো খুব ভালো লেগেছিলো আর বনও ছিল বন মানে ঘন জঙ্গল বন কেউ কাউকে ডাকলে পাওয়া যাবে না এরকম বন ছিল আর ওই সূর্যাস্ত তো সবাই পছন্দ করে পাহাড়ে উঠে আমারও খুব পছন্দের জিনিস সূর্যাস্ত দেখাটা দারুণ লাগে যখন সূর্যাস্ত যাচ্ছিলো তখন আমি একমনে ওটা দেখছিলাম ওটা আমার খুব খুব ভালো লেগেছে